আমি আসানসোল বিএনআরের ঠেক থেকে যে খাবারটি অর্ডার করেছিলাম সেটা হল চিলি ভেস্তা তো এই খাবারটি খুব ভালো লেগেছিল যদি আপনারা আবার এই খাবারটি আমাকে পুনরায় অর্ডার দিয়ে পাঠিয়ে দেন তাহলে খুব ভালো লাগবে